একশো আট মন্দির সর্বমঙ্গলা বাড়ি মা এগুলি একশো আট মন্দির হচ্ছে আমাদের আমাদের এখান থেকে বাসে করে যেতে হয় বাসে করে যাওয়ার ফলে একটু দেরি হয় আমাদের এখান থেকে একটু দেরিই হয় আর ওখানে অনেক মেলা বসে অনে আমরা সব জল ঢালতে যাই ওখানে অনেকজনা উপোস টাপোস করে আর আমাদের এখান থেকে বাসে করে যাই আমরা আর এখান থেকে সর্বমঙ্গলা বাড়ি আমরা সেটাও আমরা বাসে করে যাই আমাদের এখান থেকে খুব একটা মানে দূর না আর মা দার কাছে যাই আমরা এখান থেকে এখান থেকে আমরা বাসে চেপে দেবগ্রামের ওইদিকে যাই ওখানে পুকুরের মধ্যে মা স্থাপিত আছে ওখানে নানারকম মাছও দেখা যায় ওখানে বৈশাখ বৈশাখ মাস করে বড়ো করে পুজো হয় আর ওখানে বলি বলি প্রথা আছে বলি বলি হয় এর ফলে আমরা সবাই উপোস থাপোস করে কয়েকশো লোক হয় কয়েক হাজার লোক হয় এবং ওখানে ভিড়ও প্রচুর তার ফলে আমরা সবাই একটু যেতে খুবই কষ্ট হয় যাওয়ার যাওয়ার খুবই কষ্ট ভোগ করতে হয় আবার ওখান থেকে আবার সেই ফিরে বাড়ি ফিরে আসতে অনেকটা দেরি হয় আবার তার ফলে আরও ভোগ ফোগ ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওখানে সারা দিন ধরে ভোগ রান্না হয় কয়েকশো মানুষের জন্য ভোগ রান্না হয় এবার ওখান থেকে ভোগ খেয়ে বাড়ি আসা বাড়ি আসতে হয় খুবই দেরি দেরি হয় বাড়ি আসতে এই পর্যন্তই